বিভিন্ন স্কুলে বিভিন্ন বিষয় পড়ানো হয় ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলি রয়েছে সেগুলি অনেকটাই বেসরকারি হয়ে থাকে যেটা সিবিএসসি বোর্ড আবার বেঙ্গলি মিডিয়াম স্কুলও রয়েছে যেখানে বাংলার মাধ্যমেও পড়ানো হয় আবার এখন অনেকগুলি স্কুল উঠে হয়েছে যেগুলি নার্সারি স্কুল ছোটো থেকে সেগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটি মাধ্যমই রয়েছে এছাড়াও আমাদের প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক বিদ্যালয় হাইস্কুল উচ্চ বিদ্যালয় সবগুলিই কিন্তু রয়েছে যার ফলে এখন শিক্ষকেরা প্রত্যেকেই সুশিক্ষিত এবং তাদের বিভিন্ন রকম ডিগ্রির পর পরীক্ষার পর তারা কিন্তু নিয়োগ হয় যার ফলে বাচ্চাদের এখন সব বিষয়েই পড়ানো হয় এখন বাংলা অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল সব সাব বিষয়ের উপরই কিন্তু নজর দেয়া হয় এবং শিক্ষকেরা সুশিক্ষিত হওয়ার কারণে প্রত্যেকটি বিষয়কে ভালো করে তারা লক্ষ্য করতে পারেন এবং তাদিকে সেই বিষয় নিয়ে পড়াতেও পারেন যার ফলে বাচ্চারা এখন বা বড়োরা প্রত্যেকেই খুব সহজেই জিনিসটা কিন্তু উপলব্ধ করতে পারেন স্কুলের নানা বিষয় নানা ক্লাস নানা পাঠ থাকার কারণে শিক্ষক মহাশয়দেরও নানা বিষয়ের উপর পড়াশোনা করার পরই কিন্তু তারা নিয়োগ হয় যার ফলে শিক্ষক মহাশয়দেরও বোঝার কোনো অসুবিধা হয় না তারা যেই সাব বিষয়টা যার সে সেই বিষয়টা নিয়েই কিন্তু ক্লাস নেয়